পশ্চিমবঙ্গ রাজ্যটি রয়েছে ভারতের একদম পূর্ব দিকে যার ফলে পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে রেলপথ সড়কপথ এবং বিমানপথ ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পথ হচ্ছে বন্দরপথ কারণ ভারতবর্ষের উত্ত একদম দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের অনেকাংশ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণ অংশে পড়ে থাকে যার ফলে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম হিসেবে বন্দর আমরা খুব ভালোভাবে পেয়ে যাই এবং বিমান বিমানবন্দরের ক্ষেত্রেও সেটা একইভাবে প্রযোজ্য এখানে দুটো হলো বিমানবন্দর আর জল জলপথে জাহাজ বন্দরের কথা যার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ থেকে পৃথিবীর নানান দেশে মানুষ যোগাযোগ করতে পারে যাতায়াত করতে পারে খুব সহজেই তেমনই ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে হয় বিমানপথ এবং জাহাজপথের মাধ্যমে এছাড়া রয়েছে রেলপথ যা ভারতবর্ষর প্রভূত বিভি প্রভূত বড়ো বড়ো শহরগুলির সাথে পশ্চিমবঙ্গকে যোগাযোগ যোগাযোগের প্রধান মাধ্যম হয় এবং যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও রেলপথ খুব বড়ো একটা ভূমিকা অবলম্বন করে থাকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পোশ প্রত্যেকটা রাজ্য পোশ আমাদের সাম বাণিজ্যিক দ্রব্যগুলো আদান প্রদানের একটা বড়ো মাধ্যম ঠিক আছে এইভাবেই যোগাযোগটাকে চারিদিক ভা চারিদিক থেকেই সুগঠিত করেছে যার ফলে পশ্চিমবঙ্গ একটা ভালো স্থানে পৌঁছে গেছে